আমি রায়গঞ্জ মিতালি স্টোরস থেকে পশু কিনে পশু বলতে মুরগি কিনে

বাড়িতে ব্যবসা করি তো আজ পর্যন্ত আমার এই ব্যবসায় আমি ঠকিনি তো আমি যেইখান থেকেই প্রথম থেকেই পশু কিনে আসি মানে পাখি কিনে আস আনছি তো সেইখান থেকেই আজও পর্যন্ত কিনে আনছি কারণটা হচ্ছে আমি ওখান থেকে ঠকিনি আমার ওখান থেকে ইনকাম আসছে তো ইনকামটাও নেই তেই করে এ পর্যন্ত আমার প্রায় তিন থেকে চার লাখ টাকা উপার্জন আমি করেছি তা তাই বলবো আমি যে এই পাখি চাষ এ খুবই একটা লাভজনক ব্যবসা